ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যেই বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগাস্ট এবং ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে এই দুটো আমরা সারা ভারতবর্ষ জুড়িয়ে ভারতবাসী হিসাবে আমরা উদযাপন করে থাকি এবং সেখানে আমাদের সমস্ত ছাত্র ছাত্রীরাও খুব সুন্দরভাবে উদযাপন করে এবং ভারতের তিনটে ডিফেন্সের তিনটে ভাগ তারাও সামগ্রিকভাবে এবং যৌথভাবে এই দুটি দিনকে পালন করা হয় এবং ওই দিন আমাদের দেশের জাতীয় পতাকা সেটা অবশ্যই উত্তলন করে আমরা দেশকে সম্মানিত করা হয়